ব্যাংক ছাড়া মানুষ টাকা তোলা জন্য এখন বর্তমানে বিভিন্ন উপায় রয়েছে প্রথমত এ টি এম মেশিন এ টি এম মেশিনের সাহায্যে এ টি এম কার্ড ব্যবহার করে আমরা সেখান থেকে টাকা তুলতে পারি এবং রয়েছে সার্ভার ক্যাফে সেখানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে তার মধ্য থেকে মানুষ আধার কার্ড দিয়ে তাদের নির্দিষ্ট টাকা তারা সংগ্রহ করতে পারে এতে কোনও রকম কোনও অসুবিধা হয় না এতে সঠিক নিরাপত্তা বজায় থাকে এবং যেই লক্ষেই মানুষ এই দিকে এগিয়ে চলেছে